হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ এটা পদ্মপুকুর বাজার কী দরকার বলুন হ্যাঁ এটা বলছেন কী বলুন আপনার কী লাগবে বলুন

হুম হুম হুম হ্যাঁ আমি পারব কিন্তু হচ্ছে আপনি কতটা কী নিতে চাইছেন বা কী কী নিতে চাইছেন আমার এখানে সব কিছু পাওয়া যায় আমার এখানে থেকে বয়েজ থেকে শাড়ি থেকে সব কিছু পাওয়া যায় এবার আপনি কীরকম কী নিতে চাইছেন বলুন মানে সব কিছু নিতে চাইছেন না মানে শুধু বয়েজ আর শাড়ি সব রকম লাগবে তাই তো হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু কতটা কী নিতে চাইছেন একটু মানে হালকা করে একটু ফোনে শুনলে আর কি ভালো হয় আমার হ্যাঁ বাচ্চাদের তো অনেক কালেকশান হয় বাচ্চাদের নানা রকম কালেকশান হয় ধরুন যেমন বাচ্ বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েদের তো নানা রকম আইটেম হয় বাচ্চা ফ্রক তারপর হচ্ছে স্কার্ট টপ মানে অনেক রকম আইটেম হয় ওদের হট প্যান্ট উপরে টপ এবার আপনি কতটা কী কীরকম কী নিতে চাইছেন এবার তো বলুন হুম হুম মানে এখন এখন পুজোর কালেকশান যেমন মানে পুজোতে বিক্রি হবে এরকম কিছু চাইছেন আপনি সেটাই তো আপনি কি হচ্ছে মানে পাঞ্জাবি টাঞ্জাবি বা শার্ট বড়দের আর কি এই সবই বি এসবও নিতে হ্যাঁ আমি দোকানে রয়েছি কিন্তু আপনি তাহলে আমার দোকানে এক দিন আসবেন আমি কথা বলে নেব আপনার সাথে হুম হুম হুম ওকে হুম